খেলাধুলা সম্পর্কে বলতে গেলে তো শেষ হওয়ার নয় খেলাধুলা গ্রামে এবং শহরে দু জায়গাতেই সমানভাবে প্রচলিত এবং সমানভাবে উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু গ্রামে যে কিছু খেলাগুলো হয় সেই খেলাগুলোর মধ্যে বলতে হলে আমাদের আগেই বলতে হবে আমাদের বাঙালিদের সেরা খেলা ফুটবল নিয়ে ফুটবল তো আমাদের গ্রামের মাঠেই প্রথম খেলা শুরু মানে প্রথম আমাদের দেশে তো সেই ব্রিটিশদের দেখা থেকে খেলা শুরু কিন্তু ইংরেজদের দেখে আমরা এই খেলা শিখলে কি হবে এই খেলা খেলতে মানে ওই জুতো ছাড়া খালি পায়ে মাটি মেখে এই খেলা খেলার মজাই আলাদা তো গ্রামের ছেলেদের মধ্যে এই খেলার উত্তেজনা অনেক বেশী দেখা যায় শহরের ছেলেদের মধ্যে তো খেলা বলতে গেলে এখন মোবাইলের মধ্যে সবটাই সীমাবদ্ধ হয়েছে মোবাইলের মধ্যে ফু ফিফা ফুটবল খেলা বা মোবাইলের মধ্যেই ক্রিকেট এবং গ্রামের ছেলেদের মধ্যে ক্রিকেটও দেখা যায় কিন ক্রিকেট দেখা গেলেও কিন্তু ফফ ফুটবলের পরিমাণটা অনেক বেশী কারণ ফুটবলে অনেক উত্তেজনা বেশী ফুটবলে যখন একটা গোল করা হয় সেই গোলে যে সম সম একটা টিম যে সম্পূর্ণ একটা গোলের পিছনে ছুটছে একটা গোল করার জন্য পুরো একটা দলকে নিয়ে একত্রিত করা সেইটা সব কিছুর মধ্যে যেরকম নেতৃত্ব আছে সেরকম আছে হচ্ছে নিজেদের মধ্যে কি করে কোঅপারেশনটাকে বজায় রাখতে হবে টিম ওয়ার্ক যেটা যেটা আমাদেরকে বলা হয় যে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ঐক্যতাটাকে বজায় রাখতে হবে সেইটার করার অনুপ্রেরণা ও উত্তেজনা এবং এই ফুটবল খেলা ছাড়া ক্রিকেট খেলা ছাড়াও ক্রিকেটও আছে ক্রিকেটেও যেরকম একটা এই এই পারটিকুলার দল যেরকম জেতে সেরকম একটা পারটিকুলার ম্যান অফ দা ম্যাচও হয় ফুটবলেও ম্যান অফ দা ম্যাচ হয় আর যদি লোকাল খেলা কিছু বলা হয় তাহলে কানামাছি এবং বুড়ি বসন্ত লাল লাঠি খোখো খেলা এরকম নানা রকম খেলাও বলা যেতে পারে যেগুলো আমরা ছোটবেলা থেকেই খেলে আসি এরকমভাবেই খেলাধুলা নিয়ে বলতে গেলে শেষ হওয়ার নয় তাও শ আজ বলে শেষ করছি যে সব বাঙালির সেরা তুমি ফুটবল